আমি রান্না করতে খুবই ভালোবাসি এবং নতুন ধরনের কোনো রান্না আমার সবচেয়ে বেশি প্রিয় হ্যাঁ এবং এই রান্না করার জন্য কিছু কিছু উপাদান থাকে যেসব উপাদানগুলো হয়তো সবাই দেয়না বা সবাই দিয়ে থাকে না কিন্তু আমি এইসব উপাদান দিতে ভালোবাসি কারণ কি ওইসব উপাদান দিবার পরে রান্নার একটা আলাদাই গুণমান তৈরি হয় এবং রান্নার একটা খেতে অ মানে অসাধারণ লাগে এবং এই রান্না করে আমি সবাইকে খাওয়াতেও ভালোবাসি আর রান্না করে যখন আমি সবাইকে খাওয়াই তখন তারা সবাই জিজ্ঞাসা করে তুই এর মধ্যে কী উপাদান দিয়েছিস কী করেছিস তো সেই উপাদানগুলো হচ্ছে জায়ফল জয়িত্রী এইসব ধরনের বিভিন্ন ধরনের উপাদান যেগুলো হয়তো আমাদের এই পুরুলিয়ার বাজারে পেয়ে পাইনা আমরা স সচরাচর তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় বলে বলে রাখলে তারা হয়তো বাইরের থেকে সেগুলো আনিয়ে দেয় এবং আমি সেইসব জিনিসগুলা নিয়ে এর মধ্যে দিই তার মধ্যে বিশেষ করে হচ্ছে দারচিনি দারচিনি গরম মশলা এগুলো তো থাকেই তার সঙ্গে জয়ফল জয়িত্রী আরও অনেক কিছু জিনিস থাকে সেইসব জিনিসগুলো আমি এই উপাদানগুলো এর মধ্যে মেশাতে চাই এবং মিশিয়ে নিয়ে আমি রান্নাটাকে রান্নার গুণমানটাকে বাড়িয়ে দিই এবং এই গুণমান এই রান্না খেয়ে নিয়ে সবাই আমার নাম করে নাম করে থাকে এইজন্য আমার এইসব রান্না করতে বেশি ভালো লাগে